গাছ হল বাচ্চার মতো গাছের শরীর খারাপ হলে যেমন বাচ্চার শরীর খারাপ হলে মানুষের মন কষ্ট হয় গাছের শরীর খারাপ হলেও কষ্ট হয় তাই আমার পাশের বাড়ির যে দাদা আছেন তিনি নার্সারিতে চাকরি করেন এগ্রি এগ্রিকালচার নিয়েই পড়াশোনা করেছেন তিনি আমাকে বলিয়েছিলেন যখন কোনো গাছ ব্যাপারে অসুবিধা হবে আমার কাছে পরামর্শ নেবে তাই আমি মাঝেমাঝেই যাই দাদার কাছে গাছের যখন পাতা নতুন পাতা বেরোয় তখন কি সার দেব কি রাসায়নিক সার দেব কখন আমি গাছে জল দেব কখন আমি কি বিষ স্প্রে করব সবটাই আমি দাদার কাছে জেনে নেই যখন নতুন চারাগাছে নতুন ফুল এসবে তখন কিরকমভাবে তাকে যত্ন করতে হবে সেসব পাশের বাড়ির দাদার কাছেই আমি সব জেনে নিই বাচ্চা আমার গাছটিও আমার সন্তানতুল্য গাছকে কোনোদিনই আমি গাছকে আমি আবর্জনা নোংরার মধ্যে রাখিনি গাছের গোড়া পরিষ্কার করে রাখি গাছের গোড়ায় নিয়মিত জল দিই সকালে বিকেলে আমি জল দিই গাছে আমি সমস্ত ফুল যখন ফুটে আগে আগাছালোর পচা পাতা পরিষ্কার করে দিই পুরোনো পাতা কেটে ফেলে দিই এইভাবেই গাছের পরামর্শ করি কারণ গাছ হচ্ছে বাচ্চার মতন সন্তানতুল্য গাছকে কোনোদিনই আবর্জনায় ভরে রাখা উচিত নয় কোনো মানুষেরই গাছ ভরে রাখা উচিত নয় কারণ গাছ হচ্ছে আমাদের অক্সিজেন দেয় সেই অক্সিজেন নিয়ে আমরা বাঁচি পরিবেশ শুদ্ধ করে গাছের যখন দেখবেন একটা মাঠের ধারে জোর রোদে রোদ দিচ্ছে গাছের ছায়ায় মানুষ বসে থাকে গাছ হচ্ছে আমাদের আচ্ছাদন দেয় পথিককে গাছের তলায় অনেক সময় ঘুমাতে দেখি তাই গাছ আমাদের সবসময় আমাদের একটা পরিবেশের বন্ধু